অবশ্যই আমাদের ঐতিহ্যও ভগবান রূপে অতিথিকে মানা হয় কারণ আমরা ছোটোর থেকেই মা বাবার কাছে শিক্ষা পেয়েছি যে অতিথি নারায়ণ তাই ছোটোর থেকেই আমরা শিখতে শিখেছি যে কোনো অতিথি আসলে তাকে সন্তুষ্ট করতে হয় সেটা সেবা দিয়েই হোক আর যেইভাবেই হোক তাকে কোনো সময় অসন্তুষ্ট ফেরানো যায় না তাই তাকে সেবা অর্চনা করে আমরা সব সময় সন্তুষ্ট রাখতে চাই এবং অতিথি আসলে আমরাও আনন্দিত হই কারণ ভগবানকে তো দেখা পাওয়া যায় না অতিথির দেখা পাওয়া যায় তাই তার সেবাতেই ভগবানের সেবা হবে সেই জন্য আমরা অতিথিদের যথেষ্টভাবে আপ্যায়ন করি নিজের পরমত্মীয় ভেবে এটাই আমার মতামত